আমাদের দেশ আমাদের দেশের লোক দার্জিলিং জোয়া বেশি পছন্দ করে কেননা সেখানে চা চা বাগান আছে সেখানে অনেক পশু পাখি আছে সেখানে অনেক রকমের গাছ আছে সেখানে অনেক ভালো জায়গা মনোরম তাই সেখানে অনেক কিছু দেখবার আছে তারলেগে সবাই লোক দার্জিলিংটাই বেশি পছন্দ করে কেননা দার্জিলিং যেরকমের জিনিস আছে এধারে তো সেরকম জিনিস দেখতে পাওয়া যায় না সেখানে চা বাগান দেখলেই সব মুগ্ধ হয়ে যে চা বাগান চা বাগানে কত লোক চা তুলছে পাতা তুলছে আমাদেরও চা খুব পছন্দ ঐ চা দেখার জন্য তারলেগে সবারি পছন্দ করে দার্জিলিং যাওয়া